হ্যাঁ নমস্কার এটা কি রুচিতমা রেস্টুরেন্ট হ্যাঁ আমি আমি চন্দনা টাউন থেকে বলছিলাম হ্যাঁ আমি তো আপনার প্রায় প্রায় প্রতিদিনেরই কাস্টমার জানেন তো হ্যাঁ তো আমি আজকে একটি মানে এতদিন তো আমি নিজের জন্য অর্ডার করতাম যখন প্রয়োজন পড়ত তখন কিন্তু আজকে আমি একটা বড়সড় অর্ডার দিতে চাই হ্যাঁ বড়সড় অর্ডার বলতে যেমন ধরুন আমাদের আজকে বন্ধুবান্ধব মিলে আজকে একটি পার্টি হচ্ছে তার জন্য আমি খাবার অর্ডার দিতে চাই হ্যাঁ খাবারগুলো বলছি যেমন বারো পিস পিজা চিকেন পিজা হ্যাঁ তারপর ঐ ধরুন ছটা কোকের বোতল এক লিটারের হ্যাঁ এক লিটার না হলেও পাঁচশোর হলেই হবে হ্যাঁ পাঁচশোর কোকের বোতল ছটা তারপর ধরুন চিকেন বিরিয়ানি বারো প্লেট তার সঙ্গে যা যা থাকে রায়তা ইত্যাদি আরো থাকে আর চিকেন পকোড়া চার পিস করে বারো মানে বারো প্লেট চিকেন পকোড়া চার পিস করে

ঠিক আছে আমি এইসব অর্ডার দিতে চাই ওই অ্যাপের মাধ্যমে ওই সুইগির মাধ্যমে তো সেটার জন্য কি কোনো আপনার কাছ থেকে কোনো কুপন কোড পাওয়া যাবে না বা প্রোমো কোড দেবেন না যাতে আমি ছাড় পাওয়া যায় এত বড় অর্ডার দিচ্ছি হ্যাঁ তো আপনি সেটা বলুন কুপন কোডটা বা ওই অ্যাপে কি পাওয়া যাবে হ্যাঁ আমি তো অর্ডার দিতে চাই

ঠিক আছে আপনার কুপন কোডটা অ্যাপেই পেয়ে যাব তাই তো ঠিক আছে আমি অ্যাপে দেখছি ধন্যবাদ